বেশ কিছু গেমগুলিতে কৃত্রিম বুদ্ধি ব্যবহার করার ফলে যেসব ভালো খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে খেলার অমনোযোগ দেখা যায় এবং ভালো মানের খেলোয়াড়গুলিও অনেক খারাপের পথে চলে যায় তাই এই যে কৃত্রিম বুদ্ধি এগুলোকে গেমের মধ্যে ব্যবহার না করলেই ভালো কারণ এই কৃত্রিম বুদ্ধি ব্যবহারের ফলে আমাদের যে গেমগুলি আছে সেটি উন্নতমানের থেকে নিম্নমানের হয়ে আসছে এবং খেলোয়াড়দেরও ধৈর্য হারাচ্ছে কারণ এটি আসল গেমের থেকে আলাদা হয়ে পড়ছে এই আলাদার ফলে গেমগুলির তো নিজস্ব কোনো অস্তিত্ব থাকছে না এবং অন্যান্য যে খেলোয়াড়রা ভালো উচ্চমানের খেলোয়াড় তারাও নিম্নমানের হয়ে আসছে এর ফলে যে আমাদের উন্নত খেলোয়াড় তারা আর ভবিষ্যতে উন্নত হতে পারছে না এর ফলে আমাদের যে খেলোয়াড় জীবন তারা নিম্নের দিকে চলে আসছে এর ফলে আমাদের উন্নতিও হচ্ছে না খেলার দিক থেকে তাই এই যে কৃত্রিম বুদ্ধি আছে তা আমাদের খেলার মধ্যে থেকে হটিয়ে দিতে হবে কারণ এর ফলে আমাদের যে উন্নত খেলোয়াড় তাদের প্রচুর ভবিষ্যতে অসুবিধা হতে পারে এবং আমাদের যে খেলার ইতিহাস তাও নষ্ট হয়ে আসছে তাই এই যে বুদ্ধি একে বাতিল করা গেলে বেশি বেটার